আমি আমার ছেলেকে ওই বোতলে দড়ি বেঁধে তাতে গামছা বেঁধে দিয়ে তাতে এ করে দিয়ে সাঁতার শিখিয়েছি এবং অনেক সময় হাত দুটোকে খেলিয়ে দিয়ে তাকে সাঁতার শিখিয়েছি এখন আস্তে আস্তে তারপরে নিজের থেকেই শিখতে পেরেছে আর কি অনেকটা ভালোই সাঁতার এখন কাটে আর হচ্ছে যেরকম এক সময় আমি গাড়ি নিয়ে আসছি একটা জায়গায় দেখলাম যে অনেকগুলো ছেলে একসাথে খেলাধুলা করছে আর তাদের মধ্যে একটা ছেলে বলগুলো থেকেিয়ে কীভাবে পা পিছলে পুকুরে পড়ে গেছে তখন দেখলাম অনে আরও সব যারা ছিল বাচ্চাটা খুব চেঁচামেচি করছে সেখানে তো বড় কেউ ছিলো না তাই আমি গাড়িটাকে রেখে দিয়ে তাড়াতাড়ি করে ওই জামা প্যান্ট সমেত নেমে পুকুরে নেমে যায় গিয়ে ছেলেটা চুলের মুঠি ধরে তার আস্ত পাড়ে তুলে আনি পাড়ে তুলে এনে দেখছিলাম অনেকটা তখন জল খেয়ে নিয়েছে তখন পেটটা চেপে ধরে একটু জল বার করে দিই পেট থেকে এই পরিস্থিতিতে তার বাড়ির লোকের সাথে আমাদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায় সেই থেকে এখনও পর্যন্ত তার বাড়ির লোকের সাথে আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আ